অতি মাত্রায় বিখ্যাত হয়েছে এমন একটি বই তার নাম হল গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ঐ গীতাঞ্জলি বই লিখেই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন ওই বইটা আমাকে কিনতে অনেকেই সুপারিশ করেছেন কিন্তু আমি এটা দেখেছি কিনেও ছিলাম কিনেও আমি এটা পড়ে ঠিক বুঝতে পারিনি তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা আমি ঠিক আয়ত্ত করতে পারিনি সেই কারণেই এটি আমার খুব একটা পছন্দ নয়